হ্যাঁ আমিই বলছি বলুন কী জানতে চান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি কি তবে টেস্ট করে নিয়ে এসছেন

হ্যাঁ আমি আগে আপনার টেস্টের রিপোর্টগুলো দেখবো দাম যদি নিতে চান তাহলে কুড়ি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর যদি বাইরে নেন তাহলে তিরিশ বত্রিশ হাজার টাকা পড়বে ঠিক আছে হ্যাঁ এবার আপনি যেটা চুস করবেন আর আপনাদের আমাদের এখানে মেডিক্লেমের সুবিধাও রয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না না লেন্সের দাম আলাদা অপারেশন ফিস হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে আর আমাদের এখানে চার ঘন্টা থাকতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেটা আপনাকে একটু আগেই জানাতে হবে আমাদের তো অ্যারেঞ্জ করতে হবে পুরো ব্যাপারটা সেই জন্য এবার আপনি কোনটা নিতে চাইছেন সেটা বললে আমাদের খুব সুবিধে হবে আর যদি আপনি কালকেই করতে চান তাহলে সেটাও আপনি আজকে জানিয়ে দিলে কাল সকালে আপনাকে ভর্তি হতে হবে হুম আপনি বাড়ি থেকে সঙ্গে করে একটু কাউকে নিয়ে আসবেন ঠিক আছে একা আসবেন না যদিও এটা এমার্জেন্সির অপারেশনে কোনো ব্যাপার না তবু সঙ্গে বাড়ি থেকে কাউকে আনলে খুব ভালো হয় ঠিক আছে হুম